দাদা আপনাদের কাছে কি কোনো গেমিং কনসোল আছে ও আচ্ছা তো আপনাদের কেমন বাজেট আছে একটু বলতে পারবেন মানে আমার বাজেট লাগবে আসলে এক লাখ থেকে দেড় লাখ মধ্যে বাজেট আছে ওর মধ্যে একটু ভালো মানে একটু ভালো মানের একটু কিছু আছে তো তো গেমিং কনসোল চাই আমার তো আপনারা যদি একটু ভালো গেমিং কনসোলটা তাহলে আসলে বুঝতেই পারছেন যে ইউটিউবে ভিডিও বানাতে যেগুলো মানে খুব দরকার প্রয়োজন হয় তো আপনাদের যে গেমিং কনসোলগুলি আছে তার গ্রাফিক্স ডিজাইন ভালোই হবে কি ও তো কত কি রাম রম বা গেমিং স্টোরেজ একটু বলে দিতে পারবেন তো হ্যাঁ তো এই গেমিং কনসনগুলির মানে প্রাইস যদি আমি যদি আগে দিয়ে পেমেন্ট করে যাই তো কত দিন সময় লাগবে তবে বলতে পারবেন একটু হ্যাঁ তো আর বিল্ড করতে কত দিন কী লাগবে আছে তাহলে পেমেন্ট হলে আমি কুড়ি কুড়ি টাকা অনলাইনে করে যাই কুড়ি হাজার তো আপনার অনলাইন স্ক্যানারটা একটু দিন হুম তো এই গেমিং কনসোলগুলির মধ্যে কী কোনো মানে আপনারা বুঝতেই পারছেন ইউটিউবে গেমিং সেট আপ করার জন্য এই আপনাদের কাছ থেকে কনসোলগুলো নিয়ে যাচ্ছি যদি এটা ভালো হয় তাহলে পরের বে এসেও কোনো মনিটর বা আরও মানে ফুল গেমিং সেট আপটা আপনাদের কাছ থেকে নিয়ে যেতাম এমন করুন যাতে আসলে দু তিন বুঝতে পারছেন গেমিং মানে গেমিং হিট হিট ইস্যু আছে কিছু আছে কি গেমিং কনসোলে ক ক আট জিবি লাইট সময়তেই দেবেন আর কটা কি ফ্যান ইউজ হচ্ছে কারণ কুলিং সিস্টেমও তো দরকার যে এতক্ষণ গেম খেললে মানে গেমিং কন্ট্রোল হিট হয়ে যাবে তাতেও একটু ইস্যু পড়তে পারে গেমিংয়ের দিক দিয়ে তো তাই বলছি কি যে একটু ভালো একটু দিলে হতো না মানে একটু ভালো দেখেই দিন আমার বাজেট তো বেশি নয় এক লাখ থেকে দেড় লাখ পর্যন্ত তাহলে তার মধ্যেই একটু দেখে দিন